রান্না করাটা আমার হচ্ছে শখ বা নেশা বলা যেতে পারে কারণ ছোটোর থেকেই বাবা মাকে বিভিন্নভাবে বিভিন্ন পদ বা রেসিপি রান্না করতে দেখেছি এবং তারাও আমাকে শিখিয়েছে একটা রান্না মানুষ যেভাবে করে সেটাকে যদি অন্যভাবে নিজের আর্ট বা নিজের বুদ্ধিতে কাজে লাগানো গিয়ে সেটাকে যদি আরো উন্নত মানে টেস্টি করে তোলে যায় সেই হিসাবে ছোটোবেলা থেকেই বাবা মা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে এবং বর্তমানে আমিও এক একটা রান্না এক একভাবে তৈরি করতে ভালোবাসি যেহেতু বাঙাল বাঙালদের রান্না একটু রান্না প্রিয় মানুষ হয় তার জন্য আমি বলবো যে ইলিশ মাছ বা চিংড়ি মাছ বিভিন্নভাবে তৈরি করা এছাড়াও বিভিন্ন যে ঘরোয়া খাবার যেমন আলু পোস্ত এছাড়া ফুলকপির তরকারি এগুলোও যেন বিভিন্নভাবে তৈরি করা হয় মানুষ সাধারণভাবে যেভাবে তৈরি করে একটু অন্যভাবেও তৈরি করলে সেগুলো কেমন লাগছে বা টেস্ট কেমন হচ্চে সেগুলোর জন্যও রান্নাটা করা দরকার